আমি আমার চাকরির ভবিষ্যৎ হিসাবে ডব্লিউবিসিএস অফিসার হতে চাই যেটা স্টেট পিএসসির মধ্যে পড়ে কিন্তু শুধু ডব্লিউবিসিএস পরীক্ষায় নয় এছাড়াও আমি এসএসসির নীচে তৈরি হওয়া পরীক্ষাগুলো যেমন এমটিএস সিএইচএসএল সিজিএলই এইসব পরীক্ষাগুলোর জন্যও প্রস্তুতি নিচ্ছি এছাড়াও আরও অনেক পরীক্ষা আছে যেমন স্টেনোগ্রাফার সেইসবগুলোর জন্যও প্রস্তুতি নিচ্ছি তাছাড়া শিক্ষকতা লাইনে যাওয়ার জন্যে আমি যা দরকার যেমন বিএড সেটাও করছি তাছাড়া টেট পরীক্ষা টেট পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয় পশ্চিমবঙ্গের বাইরেও যেসব পরীক্ষা হয় যেমন ইউপিএসসি সে তাতে উত্তীর্ণ হওয়ার জন্যও আমি যথাযথ চেষ্টা করছি